হ্যালো বলছি এটা মডার্ন শ্যু আচ্ছা আমার আমার জুতো দোকান আছে আমি জুতো ব্যবসা করছি প্রায় আজকের আট দশ বছর তা আমার কালেকশান তো আমার দোকানে জুতো অন্য জায়গা থেকে সমস্ত যারা মানে সেল সে করতো তারা আমার দোকানে ডিস্ট্রিবিউটর যারা তারা পৌঁছে দিতো কিন্তু তাতে আমার কিছুটা সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে বলতে আমার পেমেন্ট খুবই ভালো কিন্তু আমার ঠিকঠাক মানে মানে ইয়ে পাচ্ছিলাম না পার্সেন্টেজ পাচ্ছিলাম না তা আপনি ওই জন্য ওই ডাইরেক্ট আমি কোম্পানিতে যোগাযোগ করেছি তা মোটামুটি মহাকালমার গেটে তো আপনাদের লে ইয়ে কোম্পানির এটা গোডউন মোটামুটি আমি আগামীকাল একটা প্রোগ্রাম করছি আপনাকে কোন সময় গেলে পাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার সঙ্গে দরকার আছে যেহেতু আপনি ওনার তো আচ্ছা আচ্ছা মোটামুটি কখন গেলে ওখানে গিয়ে কথা বলার মতো লোক পাওয়া যাবে সেই অনুযায়ী যাবো তাহলে কালকে মোটামুটি ওই বেলা দশটা দশটার সময় আসছি আচ্ছা এখানে মোটামুটি আপনাদের ওই শ্যু স্লিপার সমস্ত এগুলোই পাওয়া যায় তো আচ্ছা ঠিক আছে